আমি মনে করি রান্না করো শুধু মাত্র মহিলাদের কাজ নয় মহিলাদের পাশাপাশি পুরুষেরা রান্না শিখে রাখা উচিত মহিলাদের সঙ্গে পুরুষরা হাতে হাত মিলিয়ে কাজ করলে রান্নাটা অতি সহজ হয়ে দাঁড়ায় এখনকার দিনে প্রায়ই দেখা যায় বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে অন্নপ্রাশনে পুরুষরা মেয়েদের তুলনায় রান্নায় এগিয়ে থাকে পুরুষরা মহিলাদের ওপর নির্ভরশীল এবং মহিলারা পুরুষের ওপর পরস্পর নির্ভরশীল হয়ে রান্না হাতে হাত লাগিয়ে কাজ করলে কাজটা অতি সহজ মনে হয় আমার পরিবারে পুরুষরাও রান্না করে থাকেন